আমার একটি দিনের খাদ্য তালিকার মধ্যে দুধ ডিম ফল শাক সবজি সব কিছুই থেকে থাকে এটি একটি সুষম খাদ্য এবং সুস্বাদু খাদ্য সুষম হলেও সুস্বাদু না হলে তো সেটা খেতে মন যায় না সেই জন্য আমরা সুষম খাদ্য এবং সুস্বাস্থ্য হিসেবে গড়ে তুলতে সাহায্য করি যেমন আমরা দুধটাকে আমরা দুধটাকে ক্ষীর বানিয়ে খাই যেক্ষেত্রে দুধটাকে আমরা কড়াইতে ফুটিয়ে মেরে মেরে যে এ সরটা পড়ে সেটাকে আমরা সেটা খেতে আমাদের খুব ভালো লাগে এবং ডিমটা আমরা ভালো করে সিদ্ধ করে খাই এবং নানা রকম সবুজ শাক সবজি সেইগুলোকে আমরা ভালো করে রান্না করে খাই এবং আমি ভালো মানের সবজি সবসময় খাওয়ার চেষ্টা করি বাজার থেকে টাটকা এবং যে ভালো সবজি থাকে সেটাই আমি নিয়ে এসে খাওয়ার খাই এবং ভালো মানের চালও খেয়ে থাকি যেমন ভালো মানের শস্য চাল আর সব কিছুটাই আমি বাজার থেকে ভালো মানের বা ভালো দাম দিয়ে যেটা ভালো উপকার হয় সে সুস্বাস্থ্য হয় শরীরের পক্ষে খুব ভালো হয় সেরকম জিনিসই আমি খেয়ে থাকি এবং বাজার থেকে টাটকা সবজি ফলমূল সব কিছু নিয়ে আসি যাতে আমাদের আমাদের সুস্বাস্থ্য গড়ে তুলতে এবং সুষম খাদ্য হিসেবে আমরা খেতে পারি সেজন্য আমি সবসময় বাজারে গিয়ে ভালো সবজিটাই নিয়ে আসি